হ্যালো হ্যালো হ্যাঁ বলছি আমাদের এখানে এই এই জুতো আছে তো এই জুতো পাম্প শ্যু হাওয়াই চটি বুট তো এইগুলো দেখুন এইগুলো কিরম কি পছন্দ করুন কালার হ্যাঁ সব রকম জুতো পাবে বড়োদের বাচ্চাদের সকলের জুতো যেমন জুতো তোমার বাচ্চাদের জুতো পড়ে যাবে একশো ষাট টাকা এগুলো তো কম্পানির ব্র্যান্ড এগুলো একশো ষাট টাকা পড়ে যাবে আপনাদের পাম্প শ্যু পড়ে যাবে আড়াইশো টাকা হাওয়াই চটি পড়ে যাবে অজন্তা তোমার তোমার একশো তিরিশ টাকা হ্যাঁ সব রকম বুট ফুট স্যান্ডেল আছে সব রকমই আছে তো আপনি আসুন দেখুন ঠিক আছে সব রকম জুতো আছে ওই কালার বলতে গেলে যেমন দেখতে পাবে কালোর ওপরে পাবে ব্লু পাবে কি হয়েছে সব কোম্পানির যা তো সব রকম সাইজ পাবেন পাঁচ আছে ছয় সাত হ্যাঁ যেমন বাচ্চা তেমন সব রকমই আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সব রকম পাওয়া যাবে হ্যাঁ সব রকমই সাইজ যাছে আপনি আসুন দেখুন দেখলে কালার পছন্দ করে দেখুন সব হয়ে যাবে কম্পানির ব্র্যান্ড তো সব একই জুতো সব ভালো ভালো জুতো তোমার যে যেমন কম্পানি তার তেমন জুতো